ঝাড়গ্রাম জেলা খুবই সুন্দর একটা জেলা এখানে বন জঙ্গল প্রকৃতি খুবই সুন্দর কিন্তু যে যেরকম জায়গায় এরকম বন জঙ্গল থাকে সে সব জায়গায় এখনো উন্নত হয় নি ঠিক তেমনি ঝাড়গ্রাম এখনো উন্নত হওয়ার অনেক বাকি আছে এখনো পর্যন্ত রাস্তাঘাটের পরিষেবা খুবই খারাপ মাঝে দু এক জায়গায় হয়তো ভালো করেছে কিন্তু প্রত্যেক জায়গা ভালো হয় নি এখনো পর্যন্ত অনেক জায়গায় ট্রেন লাইন চালু হয় নি যার জন্য মানুষ বাসে যাতায়াত করে এবং বাসের সময় খুবই খারাপ হয়তো দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর বাস হয়তো সন্ধ্যাবেলা বাসই নেই এরকমও হয় রাস্তাঘাট খারাপের জন্য বা ট্রেন লাইন তৈরি হয় নি তার জন্য এবং এছাড়া জলের সমস্যাও এখানে দেখা দেয় যেমন জলের সমস্যার জন্য অনেকেই দূর দূরান্তে জল আনতে হয় মানুষকে জলের জন্য কষ্ট পেতে হয় তাছাড়া যেহেতু জঙ্গল এরিয়া তো জঙ্গলের আশেপাশে যে বাড়িগুলো আছে সেইখানে মাঝে মাঝে বুনো শুয়োরগুলো বেরিয়ে আসে হাতি বেরিয়ে আসে এসে তাণ্ডব করে এবং তার জন্য মানুষকে অনেক সমস্যার মধ্যেও পড়তে হয় তো এগুলি যদি সরকার ঠিকঠাক করে দেয় এগুলোর জন্য তাহলে মানুষের ঝাড়গ্রামের মানুষের খুব ভালো হয় এবং সুবিধা হয়